হ্যাঁ মাস্টার বলছি যে আমাদেরকে স্কুল থেকে একটা প্রোজেক্ট দিয়েছে বুঝলেন ওই বলছে যে পশ্চিমবঙ্গের কিছুগুলা ওই পূজো সম্বন্ধে লিখতে তো কি কি লিখব একটু বলুন তো ঠিক করে বুঝতে পারছি না কিছু

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো মানে কি দিয়ে শুরু করব আচ্ছা

আচ্ছা মানে ওই মাস দিয়ে কোন সময়ে পূজো হয় সেই দিয়ে কি কি হয় পূজোতে মানে কি কি ফুল টুল লাগে এইসব দিয়ে তাহলে একটা ছোটো করে আচ্ছা

বলছি তাহলে ওই খাওয়াদাওয়া কি কি হয় মানে কোথায় কোথায় হয় কোন জায়গাতে বেশি ভালো হয় সেই জায়গাগুলোও ঢুকিয়ে দেব কি হুম ঠিক আছে বুঝতে পেরে গেছি ছোটো করে তাহলে লিখে দিয়ে কেটে দিচ্ছি আর কি করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি